আমি বর্ধমান থেকে দুর্গাপুর যাওয়ার জন্য একটা ক্যাব ভাড়া করেছিলাম ওই ক্যাবের যে ড্রাইভার ছিল খুবই ভালো ছিলেন উনি খুব ভালো করে গাড়ি চালিয়ে আমাকে খুব সাবধানে ঠিকঠাক জায়গায় নামিয়ে দিয়েছেন এবং আমার সঙ্গে অনেক মালপত্র ছিল সেই সব মালপত্রগুলো গাড়ি থেকে নামাতে সাহায্য করেছিলো এবং সেইগুলো আমি যে জায়গায় যেতে চেয়েছিলাম সেখানে উনি পৌঁছেও দিয়েছিলেন এর আমি যদি কোনো সময় কোনো কারণে যদি কোনো জায়গায় যাই এবং যদি আমি ক্যাব ব্যবহার করি আশা করবো আপনি আমাকে ওই ড্রাইভারকে এবং ওই গাড়িটাই আমাকে পাঠাবেন